আমি এলপিজি গ্যাস ব্যবহার করে খুবই উপকৃত কেননা এই গ্যাস ব্যবহার করলে অনেক কম সময়ের মধ্যে অনেক কাজ তাড়াতাড়ি করে নেওয়া যায় তাছাড়াও বাসনপত্র নানা ধরনের নোংরা হয় না আমার অল্প সময়েই আমি কাজ সারতে পারি কিন্তু এই গ্যাস যদি না ব্যবহার করা হয় তাহলে আমাকে নানারকম অসুবিধার সন্মুখীন হতে হবে এই সমস্ত সময়ে আমি কোনো কাজ করে উঠতে পারব না তাছাড়া না ব্যবহার করে করে আমার যে অসুবিধা এসে গেছে আমাকে যদি অন্য কোনও কাজ করতে দেওয়া হয় আমি তাহলে সে কাজ আর করে উঠতে পারব না এবং সময়েও সেটা পারব না তাই আমার এই গ্যাসটা ব্যবহার করা আমার বেশি প্রয়োজন